আমি এখন ক্লাস টুয়েলভে পড়ি আমি দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিক দেবো উচ্চমাধ্যমিক দেওয়ার পরে আমার বাবা মার ইচ্ছা যে কম্পিউটারে ভর্তি করবে কিন্তু আমার স্বপ্ন যে আমি আর্ট কলেজে পড়বো আর্ট কলেজে পড়ার জন্য আমি এখন ড্রয়িং শিখছি আর ড্রয়িংটা খুব ভালোভাবেই শিখছি যাতে আমি আর্ট কলেজে পরবর্তীকালে ভর্তি হতে পারি এবং আর্ট কলেজে সবার পক্ষে পড়াটা সুবিধা বলে মনে হয় না কারণ আর্ট কলেজে পড়তে গেলে প্রচুর টাকা লাগে আর্ট কলেজে পড়ার জন্য অনেক টাকা লাগে কিন্তু অনেক অনেক পরিবার আছে যারা এই আর্ট কলেজে পড়াবার জন্য এত টাকা দিতে পারে না অনেক টাকারই প্রয়োজন হয় আর্ট কলেজে অনেক বাড়ির সন্তানদের ইচ্ছা যে তারা তাদের সন্তানদের তারা আর্ট কলেজে পড়াবে কিন্তু এই এই আর্ট কলেজে পড়ার জন্য আমার বাবা মা আমাকে অনেকটাই সাপোর্ট করে আর ভবিষ্যতে আমি এই আর্ট কলেজেই পড়তে চাই আর আর্ট কলেজে পড়ার জন্য আমি অনেক অনেক ড্রয়িং শিখেছি যার মাধ্যমে আমি আর্ট কলেজে পড়তে পারি কিন্তু আর্ট কলেজে পড়তে গেলে সবার কিন্তু সেই আর্ট কলেজে চান্স হয় না অনেক কষ্ট করার পরে সেই আর্ট কলেজে চান্স হয় সেই যাতে আমি আর্ট কলেজে চান্স পাই তার জন্য আমি অনেক খাটছি যাতে আমি পরবর্তীকালে আর্ট কলেজে পড়তে পারি এর জন্য আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করছে যাতে পরবর্তীকালে এই সাপোর্টটা করে সেটাই আমি মানে কামনা করি যাতে পরবর্তীকালে এই সাপোটর্টা আমার বাবা মা আমাকে করতে পারে